হ্যাঁ লকডাউনের সময় আমি অনলাইনে দুটি রান্নার ক্লাসে যোগ দিয়েছিলাম একটি ছিল চাইনিজ খাবার আর একটি ছিল সাউথ ইন্ডিয়ান রান্নার ক্লাস আমি সেখানে বিভিন্ন ধরনের রান্নার পদ্ধতি শিখেছিলাম কিছু ঘরোয়া টোটকা শিখেছি খাবারে কারি পাতার ব্যবহার শিখেছি অবশ্যই আমি আবার অবসর সময়ে এবারে কেক বানানো শিখতে চাই